পোলট্রি মুরগির সাধারণত যে রোগগুলি হয় তার মধ্যে অন্যতম কিছু রোগ হল রানীক্ষেত রানীক্ষেত গামবোরা বোরো গামবোরো বার্ড ফ্লু মোরগ মুরগি বসন্ত এই রোগগুলি পোলট্রি মুরগির সচরাচর দেখতে পাওয়া যায় এই রোগগুলি প্রতিরোধ করার জন্য যেগুলি প্রয়োজন প্রথমত যে রোগটি আমরা প্রথমে বললাম রানীক্ষেত এই রোগটি প্রতিরোধ করার জন্য কী কী করা দরকার সেগুলো হল ভাইরাসের বিরুদ্ধে এটি একটি ভাইরাস ঘটিত রোগ তো এই ভাইরাসের বিরুদ্ধে তেমন কোনও কার্যকরী ব্যবস্থা নেই কিন্তু কিন্তু আমরা এই রোগের জন্য এই রোগের সংক্রমণ যাতে না বাড়ে তার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে এবং যখন এই ইলেকট্রিক লাইট দিতে হবে যখন মুরগির দেখা যাচ্ছে পাতলা পায়খানা করবে তখন তাকে ইলেক্ট্রোলাইট দিতে হবে এবং জলের সঙ্গে ভিটামিন দিলে আরও ভালো কাজ করবে এছাড়াও রয়েছে যে যে এছাড়াও খাবারের চারপাশে টিমসেন স্প্রে করতে হবে তবে তারা এই রোগ থেকে প্রতিরোধ পাবে এছাড়া হচ্ছে গামবোরো রোগ গামবোরো গামবোরো যে রোগটা তার যে কীভাবে সেই রোগটাকে প্রতিরোধ করবো প্রথমত হল কী যে বেসিক হয়তো কোনও চিকিৎসা তেমন নেই কিন্তু যেগুলো করলে ভালো হয় সেগুলো হচ্ছে কি কক্সি ও ডিওসিস্কো হতে পারে তাই এই একটি অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং সালফার গ্রুপের একটি ড্রাগ দেওয়া যেতে পারে এছাড়াও কী দেওয়া হবে বৃদ্ধির জন্য চিনি দেওয়া যেতে পারে এবং জলের সঙ্গে ভিনিগার দিতে হবে যা মুরগি খেলে একটু সুস্থতা বোধ করবে এবং বার্ড ফ্লু রোগ এই বার্ড ফ্লু রোগের যে চিকিৎসা বার্ড ফ্লু রোগের যে রোগ থেকে কীভাবে প্রতিরোধ করবো তার প্রথম উপায় হল এক বায়োসিকিউরি সিকিউরিটি বা জীব নিরাপত্তা নিশ্চিত করতে গেলে কী করতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়াও মোরগ মুরগির বসন্ত যে রোগ হয় সেটার ক্ষেত্রে আমরা কী করবো যে প্রথমে অ্যান্টিবায়ো দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ রোধ করার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি পটাশ বা ফিটকিরি পানিতে জলে জলে তুলা ভিজিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে দিতে হবে এবং কী করতে হবে জীবাণুনাশক ওষুধ দিয়ে বাসস্থান ও ব্যবহার্য দ্রব্যাদি প্রকাশ পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে এই রোগ থেকে তারা প্রতিরোধ হবে এবং পোলট্রিকে সুস্থ রাখার জন্য তাদের যত্ন নিতে হবে তাদের মাঝেমধ্যে কৃমির ওষুধ খাওয়াতে হবে যাতে তারা ঠিকঠাক হজম হয় এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাদের ঘরগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে এবং শীতের সময়ে বিশেষ করে পোলট্রি মুরগির ঘরে যাতে ভালো লাইট লাগিয়ে রাখতে হবে যাতে তাদের আরাম দেবে এরকম ভাবেই যদি আমরা যত্ন নিই তাহলে অবশ্যই পোলট্রি মুরগি ভালো থাকবে